আমি যখন পঞ্চম বা ষষ্ট শ্রেণীতে পড়ি তখন বিদ্যালয় তখন আমি একটা শিক্ষকের কাছে পেন্টিং বা আর্ট এই সব স্কেচ এই সব শিখতে গিয়েছিলাম তো সেখানে প্রতি রবিবার সব প্রতি সপ্তাহে প্রতি রবিবার আমি সেখানে তার কাছে পেন্টিং শিখতে যেতাম তো সেখানে প্রথম প্রথম আমাদেরকে স্কেচ শেখানো হতো তারপর আমাদেরকে কালার বা কালার ব্যবহার করা সেই সব শেখানো হতো তো আমি প্রথম প্রথম ঠিকঠাক কিছুই পারতাম না যেমন কীভাবে সব জল ঢালা হয়ে যাচ্ছে কালার করার সময় যখন লিকুইড কালার যখন করতাম তখন সেখানে জল কোথাও লেগে যাচ্ছে বা হাতে লেগে যাচ্ছে দিয়ে তারপর পুরো পেন্টিংটা বা খারাপ নষ্ট হয়ে যাচ্ছিলো তো প্রথম প্রথম সে বললো হ্যাঁ প্রথম প্রথম এভাবে হয় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো এক দিন এভাবেই পেন্টিং করতে করতে দেখলাম একটা পেন্টিং করছিলাম যে একটা বাড়ি রয়েছে পাশাপাশি গাছপালা রয়েছে একটা বাড়ির পাশে একটা নদী বয়ে গেছে ও নদীর পেছনের দিকে একটা সূর্য অস্ত যাচ্ছে তো সেই রকম একটা সিনারি আমি আঁকতে বসেছিলাম তো প্রথমে নদীটা আঁকার সময় মনে হলো যেন রঙ করতে গিয়ে গোটা হাতে লেগে গেলো আর ঠিকঠাকভাবে আসছিলো না চারিদিক যেন ভেবেছিলাম ছবিটা নষ্ট হয়ে গেছে তো নোট ওভাবে জল ঢালার পর দেখছি রঙটা এমনভাবে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েছে বা পুরো এমনভাবে রঙটা ছড়িয়ে গিয়েছিলো যেন এভাবে লাগছিলো যে সূর্যটা রঙ করার পর সূর্যের ছায়াটা পুরো নদীর ওপর পড়ছে আর খুব খুব একটা সুন্দর লাগছে ছবিটা যেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে সূর্যটা অস্ত যাচ্ছে আর সূর্যের ওই ছায়াটা বা সূর্যের আলোটা সেটা নদীতে প্রতিফলিত হচ্ছে আর চারিদিক যেন ঝকমক করছে এভাবে লাগছে জলটা মানে ছবির ওপর জলটা পড়ে এমনভাবে ছবিটা ফুটে উঠেছিলো তো সেটা দেখে প্রকৃতির ওপর আলাদাই একটা নেশা বা আলাদাই একটা প্রকৃতির ওপর ভালোবাসা একটা জেগে উঠেছিলো যেটা দেখে পুরো ছবিটা খুব ভালো লাগছিলো আর ছবিটা খুব সুন্দর হয়েছিলো